জীবন একটি বড়ই জটিল জিনিস তবে জীবনে আমাদেরকে চলতেই হয় কোনও না কোনওভাবে কোনও না কোনও পথ ধরে আমাদের জীবনে আমরা চলার পথে অনেক পাঠ শিখি তার মধ্যে আমি আমার জীবনের কিছু পাঠ আপনাদের সাথে শেয়ার করছি একটি পাঠ যা আমি শিখেছি তা হলো জীবন কখনোই সহজ হয় না আমাদের প্রত্যেককেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং আমাদের সেগুলিকে কাটিয়ে উঠতে হবে এই পাঠটিই আমাকে স্থির এবং ইতিবাচক থাকার জন্য প্রশিক্ষণ দিয়েছে কারণ আমি জানি সমস্যাগুলি স্থায়ী হয় না কিছু কিছু সম্পর্কে দূরে যাওয়াটাই খুব দরকার ছেড়ে আসাটা কখনোই হয়তো সহজ নয় তবুও তো নিজেকে ফিরে পাওয়ার জন্য অন্য কাউকে হারাতেই হয় এটাই জীবনের রীতি আমি যে আরেকটি পাঠ শিখেছি তা হলো অন্যদের সাথে সহানুভূতিশীল হওয়া গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই নিজস্ব অনন্য অভিজ্ঞতা রয়েছে এবং আমাদেরই প্রত্যেকের অন্যদের সাথে সহানুভূতিশীল হওয়া উচিত এই পাঠটি আমাকে আরও সহানুভূতিশীল এবং বোঝার মানুষ হতে প্রশিক্ষণ দিয়েছে কারণ আমি জানি যে প্রত্যেকেরই সম্মান এবং বোঝার যোগ্য আমি যে শেষ পাঠটি শিখেছি তা হলো জীবন উপভোগ করা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকেরই জীবনে সুন্দর জিনিসগুলির জন্য ধন্যবাদ জানানোর জন্য এবং এটিকে উপভোগ করার সময় রয়েছে এই পাঠটি আমাকে আরও ইতিবাচক এবং জীবনের প্রতি কৃতজ্ঞ মানুষ হতে প্রশিক্ষণ দিয়েছে কারণ আমি জানি যে সুখ আমাদের চারপাশে রয়েছে এই পাঠগুলি আমাকে আরও জ্ঞানী এবং ভারসাম্যপূর্ণ ব্যক্তি হতে সহায়তা করে আমি বিশ্বাস করি যে তারা আমাকে আরও একটি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে অর্থাৎ আমার জীবনের এই প্রতিটি অভিজ্ঞতা আমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে এগিয়ে নিতে সাহায্য করেছে